তাদের সম্প্রদায়ে খেলার গুরুত্ব অনেকটাই কঠিন কঠিন থেকেও কঠিনতর কারণ তারা খেলতে চাইলেও বা তারা খেলাটা যতোটা ভালোবাসে তাদের কাছে সেরকম কিন্তু খেলাটা নিয়ে যাওয়া হয় না কারণ আমাদের শহরের দিকে যেটা হয় সেটা হলো যারা খেলতে চায় তারা যে কোনো না যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে খেলার সুযোগটা পায় কিন্তু গ্রামের দিকে এরকমটা হয়ে ওঠে না যেমন ধরুন আমাদের পাশেই একটা গ্রামে সাঁওতাল পরিবার বা সাঁওতাল সম্প্রদায়েরা থাকে তো সেখানে কিন্তু তারা প্রতিদিন সকালবেলা উঠে দেখেছি সামনের মাঠটাতে খেলা প্র্যাকটিস করে প্রচুর খেলাধুলা করে এবার হয়তো তাদের সম্প্রদায় বা ছোটো খাটো যেই টুর্নামেন্টগুলো হয় সেখানে কিন্তু তারা যায় সেখানে যেয়ে তারা খেলাধুলাটা হয়তো তারা করে কিন্তু তারা যে শহরের একটা প্রতিষ্ঠানে যে খেলবে সেরম কিন্তু সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় না তো সেই জন্য কিন্তু তারা ওই শহরে এলাকায় যে খেলা কী জিনিস বা খেললে কীভাবে সেখানে নিয়মাবলী সেখনে রীতি নীতি তারা কিন্তু খুব একটা জানে না গ্রামীণ জনগণের মতামত হলো যে ওইখানকার ছেলে মেয়েরা মানে যে গ্রামের ছেলে মেয়েরা চাষাবাদ বা যে কোনো একটা কাজকর্ম করে খেলেই হবে তাদের ভাবনা চিন্তা কিন্তু এরকমই যে বাইরে যেয়ে একটা খেলাধুলাকে পেশা হিসেবে পেরোবে সেরকম কিন্তু ভাবনা চিন্তা তাদের এখনো হয়ে ওঠে নি হ্যাঁ তবে অনেক বাবা মা বা অনেক পিতা মাতার মনে হয়ে থাকে যে হ্যাঁ আমার ছেলে একটু বাইরে যাক তো তখন তার অনেকগুলো টাকা খরচা করে কিন্তু বাইরে পাঠায় শহরের দিকে খেলাধুলোতে কিন্তু প্রায় মানুষই কী করে প্রায় মানুষ কিন্তু ওই জিনিসটা করে ওঠে না তার ঘরের যে চাষবাস আছে তো সেখানেই চাষি বানিয়ে দেয় তো এই রকমই হচ্ছে গ্রামীণ জনগণের মতামত তবে শহরের মতামত কিন্তু একদমই আলাদা শহর ওদের তুলনায় অনেকটাই আলাদা